ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি বিষয়ে আমার পরামর্শ হলো এই যে সবাইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতে হবে এখনকার দিনে দেখা যায় বেশিরভাগ সবাই যে পদ্ধতিতে চাষবাস করছে এতে আয়ের থেকে ব্যয় বেশি হয় যেতটুকু তারা খরচা করে চাষের জন্য তার সামান্যটুকুও পায় না এতে যে চাষ করতে পরিশ্রম লাগে সেই হিসাবে একটা চাষির আয় বলতে কিছুই থাকে না এক্ষেত্রে আমার পরামর্শ এটাই যদি সমস্ত কৃষক প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করে তাহলে সবাই কিছু না কিছু আয় পাবে এলাকাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যার মতো করে এ চাষ করে সেখানে দেখা যায় এক বিঘা চাষ করতে গেলে যেখানে হয়তো বীজ লাগবে দু কিলো সেখানে দেখা যায় এখনো গ্রামের অশিক্ষিত মানুষরা পনেরো কিলো কুড়ি কিলো এক বিঘা জমির জন্য বীজ চারা করে থাকে সেক্ষেত্রে যদি তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে ট্রেনিং প্রশিক্ষণ এই সব ধরণের এগুলো নিয়ে তাহলে দেখা যাবে হয়তো সেক্ষেত্রে অনেক টাকা এখানে সেভ হয়ে যাবে এইভাবে যদি তারা সময় মিলে মিশে প্রশিক্ষণের মাধ্যমে চাষবাস করে থাকে তাহলে হয়তো দেখা যাবে কিছু হলেও বাৎসরিক আয় চাষের আয় হিসাবে এসছে সবাইকে দেখা যায় চাষ করতে গিয়ে একটা সিজেনে একটাই ফসল চাষ করছে কিন্তু যদি প্রশিক্ষণ নিয়ে তারা সবাই যদি মিলে মিশে চাষ করে একটা ফসলের সাথে বিভিন্ন ধরণের ফসল কীভাবে চাষ করা যায় তাহলে হয়তো আয়ের জায়গাটা আর একটু বাড়বে তার সাথে সাথেও যেগুলোতে যে চাষগুলোতে কোনো লাভ থাকছে না সেই চাষগুলোকে বন্ধ করে যেগুলোকে যেগুলোতে চাষ করলে বেশি আয় আসবে সেগুলোর যদি প্রশিক্ষণ নিয়ে সমস্ত চাষিরা চাষ করে তাইলে হয়তো পারিবারিক আয় বছরের শেষে কিছু হলেও আসবে এই ধরণের পরামর্শগুলো আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি দিয়ে থাকবো বিশেষ করে দেখা যায় ধান চাষের ক্ষেত্রে যদি বছরের পর বছর একই ধান মানুষ চাষ করে থাকে সেক্ষেত্রে প্রোডাকশানও কমে যায় এক্ষেত্রেও যদি সবাই আলাপ আলোচনা করে এক সাথে মিলে এক বছর বা দু বছরের মাথায় বিভিন্ন ধরণের জাতের ধান তারা চাষ করে তাহলে হয়তো প্রোডাকশানের দিকটা একটু হলেও ভালো হবে এছাড়াও যদি তারা এই বীজ সংক্রান্ত বিষয়গুলো প্রশিক্ষণের মাধ্যমে জেনে নেয় যে কোন বীজটা ভালো বীজ কীভাবে সেটা তারা বুঝবো এই ব্যাপারগুলো যদি একটু প্রশিক্ষণের মাধ্যমে শিখে সবাই চাষ করি তাহলে লাভ পাবো এই বিষয়গুলো সম্বন্ধে আমি ভবিষ্যৎ প্রজন্মকে পরামর্শ দিচ্ছি